আমার কাছে প্রিয় বই হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি সেই বইটিতে আমি সমগ্র উপন্যাসটি তিনটি খন্ডে এবং মোট পঁয়তিরিশটি পরিচ্ছদে বিভক্ত আছে খন্ড তিনটি যথাক্রমে বল্লালি বালাই পরিচ্ছেদ এক থেকে ছয় ইন্দির ঠাকুরনের বর্ণনা দেওয়া হয়েছে আম আঁটির ভেপু পরিচ্ছেদ সাত থেকে উনতিরিশ অপু দুর্গার একসাথে বেড়ে ওঠা চঞ্চল শৈশব দুর্গার মৃত্যু অপুর সপরিবারে কাশী যাত্রা চিত্রিত হয়েছে ও আক্রূর সংবাদ পরিচ্ছেদ তিরিশ থেকে পঁয়তিরিশ অপুদের কাশী জীবন হরিহরের মৃত্যু সর্বজয়ার কাজের জন্য কাশী ডাক এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসা কাহিনি বর্ণিত হয়েছে আমি এই বইটি কতবার পড়েছি তা বলার বাইরে কারণ এই বইটি আমি যতবার পড়ি ততোবারই ভালো লাগে কারণ বইটিতে অপু ও দুর্গার ছোট্টবেলার বহু গ্রাম বাংলায় কীভাবে তারা ছোটো ছোটো জিনিস ভাগ করে নিয়েছে গ্রাম বাংলার সুন্দর পরিবেশে কীভাবে ছোরো ট্রেন দেখে তারা কীভাবে খুশি হচ্ছে সেটি বর্ণনা আছে এবং অপু কীভাবে মারা যায় তার করুণ যা অপু দুর্গার সাথে কীভাবে বেড়ে ওঠে সেই তারপর দুর্গার মৃত্যু তার পরিবার কীভাবে তার পরিবার কীভাবে আবার ঘুরে দাঁড়িয়েছিলো সেই বর্ণনাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাকে সেটা বীষণ অনুপ্রেরণা দেয় তাই জন্য আমার এই বইটা পড়তে খুবই ভালো লাগে এই বইটা নয় নয় করে হলেও আমি দশ বারো বার পড়েছি